হ্যালো হ্যাঁ ব বলছি আপনি তো একজন স্বাস্থ্যকর্মী আমার কিছু প্রশ্ন ছিলো আমি একজন একজন গৃহবধূ বলছি আপনি আপ আপনি আমাকে চিনবেন না চিনবেন না আমি একজন গৃহবধূ বলছি আমার বাড়ির চারপাশে মানে খুব সাপের উপদ্রব হয়েছে তা সেটার জন্য আমি কী করতে কী দিয়ে এই উপদ্রব কমার জন্য সেটা যদি একটু বলেন

আচ্ছা আর পাশে আমার পাশে একজনের সাপে কামড়েওছে তা তার জন্য আমি কী কী করতে পারি আচ্ছা আচ্ছা আর নিয়ে গেলে আপনাদের মানে নিয়ে যাওয়ার আগে কী ট্রিটমেন্ট আমরা পেতে পারি যে ওটার জন্য কি ট্রিটমেন্ট দেবেন আপনারা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে